আমার গাছের ভালোর জন্য আমি আমার নিজের বাবার কাছ থেকেই পরামর্শ নিই কারণ আমার বাবা একজন কৃষক তিনি সমস্ত গাছের বিষয়ে ভালো জানবেন তো আমি আমার তাই বাবার কাছ থেকেই পরামর্শ নিয়ে থাকি গাছের ভালো মন্দ বিষয়গুলি যা যে প্রয়োজন হয় যা সুবিধা অসুবিধা সমস্ত কিছুই আমি আমার বাবাকেই জানাই কারণ বাবাই সব কিছুটা ভালো জানবেন এই বিষয়ে কোনটা কী করলে ভালো হবে কোনটা কী করলে খারাপ হবে এই সমস্তগুলো আমার বাবাই ভালো জানবেন তাই এ সমস্ত বিষয়গুলি আমি আমার বাবাকেই জিজ্ঞাসা করে থাকি